কীভাবে ধর্ম এই অঞ্চলে দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে প্রভাব ফেলে বলতে এখন দেখবেন আমি প্রায় নোটিশ করেছি একটা হিন্দু মুসলিমের একটা বি বিভেদ চলে এসেছে যখন আপনি কোথাও যাবেন বাইরে বা বাইরে কোথাও যাচ্ছেন তো কোনো হিন্দু এলাকায় গেলেন তো মুসলিম যদি আপনি জানতে পারে তা কীরকম একটা মানে বিভেদ দেখায় বা সমাজে এরকম আর কি প্রভাব ফেলেছে তো আমি প্রায়ই দেখেছি এরকম সমাজে অনেক জায়গায় প্রভাব ফেলেছে কিন্তু আপনি যদি মুসলিম এলাকায় যদি যান তো আপনি এই বিভেদ দেখতে পাবেন না কারণ মুসলিম ভাইয়েরা তো সবসময় সব কিছু জানে তো এইভাবে এই ধর্ম প্রভাবিত করে এবং অনুশীলন ও অনুষ্ঠান আর কি প্রতি অনুষ্ঠান হয় বা ধর্মীয় অনুশীলনকারী অনুষ্ঠান বলতে সবাই নিজের নিজের ধর্ম নিয়ে অনুষ্ঠান করে ও গান বাজনা বাজায় তো দৈনন্দিন জীবনের ধর্মে নিয়ে অনেকই প্রভাব ফেলেছে কারণ এগুলো এগুলো উচিত না কিন্তু ধর্ম এগুলো শেখায় না ধর্ম বললাম একটাই শেখাই আপনি মিলেমিশে থাকেন তো ধর্ম মানে এটাই বোঝায় তো মানুষ এখন যদি বিধেদ বিভেদ করে তাহলে তো ঝামেলাঝাটি হবেই এটা নিশ্চিত তো আমি যেটা আর কি বলতে চাইছি ঝামেলা বিভেদ সৃষ্টি একটা কারণেই হচ্ছে সেটা হচ্ছে ধর্মীয় কারণে ধর্ম সবার জন্য সমান ধর্ম নিজের ধর্ম নিজের নিয়ে ব্যস্ত থাকুন না তাহলেই তো হয় এত ঝামেলা বিভেদ কোথা থেকে আসছে কিছু কিছু মানুষ আছে যে শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতন কাজ করে তাদের জন্য এই সমাজটা এরকম আর কি সমাজে প্রভাব ফেলছে বা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে